আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা আস্ আদিবাসীদের ভাষা হচ্ছে সাঁওতাল ভাষা কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা কেউ দেখে আমাদের বুঝতে পারবে না যে আমরা কোনো আলাদা জাতি আমরা মিলে মিশে থাকি একই রকম একইভাবে থাকি খালি আমাদের ভাষাটাই যেন আলাদা খাওয়া দাওয়া সমস্ত সব কিছু একই আমাদের চলন গঠন সবই একই ওদের মধ্যে কোনো বিবাদ নেই আমাদের মধ্যেও কোনো বিবাদ নেই তাতে আমাদের কোনো অসুবিধা হয় না শুধু ভাষাটাই একটু আলাদা তাছাড়া কোনো ওরকম অসুবিধা নেই আমরা এক সাথে একই রকম থাকি নিজেদের মতো করে সব জায়গায় যাই একই সাথে থাকি আদিবাসী রাও সেরকম সেম আমাদের সাথে মেলামেশা আমরাও সে মেলামেশা করি কেউ কোনো আমাদের মধ্যে সেরকম অসুবিধা হয় না আমরা নিজেদের মতোন করে নিজের ফ্যামেলির মতো করে থাকি এক পাড়াতেই থাকি আমরা সব মিলে থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো জাতভেদের কোনো অসুবিধা হয় না আদিবাসী খালি ভাষাটাই আলাদা তাছাড়া আমরা এক সাথেই থাকি একই রকম থাকি কোনো রকম কোনো অসুবিধা হয় না